হ্যাঁ আমাদের গ্রামের অনেক সফল ব্যবসায়ী আছে যারা ছোট ছোট ব্যবসা করে সফল হয়েছে যেমন সবজি চাষ করে চাষ করে বাজারে বিক্রি করে কিছু মানুষ আছে তারা গ্রামে ঘুরে ঘুরে সবজি বিক্রি করে মাছ বিক্রি করে এভাবে ছোট ছোট ব্যবসা করে তারা আজ মোটামুটি ভালো জায়গায় দাঁড়িয়েছে